আমাদের পরিবারে কেউ কখনো কোনো কিছু মনে করে না যে শুধুমাত্র মহিলারাই রান্না করতে পারে এখন কিন্তু শুধুমাত্র মহিলারাই যে রান্না করে সেরকম কোনো ব্যাপার নেই এখন মহিলারাও অফিস যেতে পারে পুরুষের সঙ্গে সমানে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে সেরকম পুরুষেরাও চেষ্টা করেন তাদের বাড়ির মহিলাদের সাহায্য করতে মহিলারাই কেন এখন পুরুষরাও সব কিছু রান্না করার চেষ্টা করেন এবং বাচ্চা কে বাচ্চাকে যে ঠিক মতো পরিষেবা বা খাবার দেওয়ার চেষ্টাও করেন পুরুষেরাও এখন কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই তারা কিন্তু রান্না করেন বিভিন্ন হালুইকর আর কিন্তু পুরুষেরাই হয়ে থাকে বড়ো বড়ো বিয়েবাড়িতে রান্নার খা কাজ কিন্তু পুরুষেরাই করে থাকেন এখন কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই মহিলারা মহিলারাও কিন্তু তাদের সঙ্গে সমানে কাঁধ মিলিয়ে রান্না করার চেষ্টা করছেন আমাদের পরিবারে আমি বাড়িতে রান্না করি আমার শাশুমা ও তিনিও রান্না করেন কিন্তু আমার শ্বশুরমশাই যখন ফাঁকা থাকেন তখন কিন্তু তিনিও দেখিয়ে দেন কিভাবে মাংস রান্না করতে হয় কিভাবে রান্না করা যায় কড়াতেই যাতে না খাবার বা মশলাটা লেগে যায় সেটা কিভাবে নাড়তে হয় সেটা কিন্তু তিনি দেখিয়ে দেন এবং তিনিও খুব ভালো রান্না করতে জানেন আমার স্বামীও খুব ভালো রান্না করেন আমাদের যখন কারও কোনো অসুবিধা হয় বা অসুবিধা না হলেও তারা কিন্তু মাঝে মধ্যেই রান্না করে আমাদের সাহায্য করেন